হ্যাঁ দাদা একটা ইনফরমেশানের জন্য ফোন করেছিলাম আমার একটা টিকিট বুক করার ব্যাপারে জানার ছিল আপনি কি এই সময়টা আপনার সাথে কথা বলা যেতে পারে হ্যাঁ বলছি আমার কলকাতা থেকে চেন্নাই যাওয়ার একটা তিনটে টিকিট লাগবে দাদা আমার আগস্ট মাসে তেরো চৌদ্দ পনেরো তারিখের টিকিটটা লাগবে মানে

তেরোতে যাওয়া আর সতেরো নাগাদ ফেরার টিকিট দুটোই কাটতে চাইছি হ্যাঁ দাদা দুটোই কাটতে চাইছি হ্যাঁ বলছি স্লিপারটাও আমার চাই কারণ বলুন তো আমার একটু ওঠা নামাতে অসুবিধা আছে তো স্লিপারটা যদি পসিবল হয় একটু দেখুন না অ্যাভেলেবল আছে কি না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

একটু একটু দেখুন না দাদা হ্যাঁ আচ্ছা আচ্ছা

ঠিক আছে অসুবিধা নেই দাদা আমরা অ্যাডজাস্ট করে নেব কারণ স্লিপারটা আমাদের ফার্স্ট প্রেফারেন্স তো ওটাও যদি স্লিপার হয় আমরা অ্যাডজাস্ট করে নেব বলছি হ্যাঁ হ্যাঁ আমার সাথে বয়স্ক লোক আছে আমার মা আছে তো ওই ওই জন্য হ্যাঁ হ্যাঁ ওই জন্যই দাদা বলছি তাহলে আপনাকে কি আমি অনলাইনে পে করব একটু পার্সোনাল নাম্বার পার্সোনাল নাম্বার আর কত করে পড়ছে সেটা একটু আমাকে যদি জানিয়ে দিতেন তাহলে আপনি একবারে হোয়াটসঅ্যাপ করে দিন আচ্ছা কি আপনি এটা আশ্বস্ত করছেন তো আমি টিকিটটা কনফার্ম পাব দাদা কেন বলুন তো বয়স্ক লোক সাথে আছে তো তাই জন্য আপনাকে একটু ফোন করে কনফার্মেশানটা চাইছি আর কি সিটটা একটু এদিক ওদিক হবে তো অসুবিধা নেই দাদা আপনি শুধু ওটা কনফার্ম করে দিন আর আমাকে একটু যদি কাইন্ডলি হেল্প করেন কিউআরটা পাঠিয়ে দেন তাহলে আমি বুকিংটা প্রসিডিওরটা কমপ্লিট করে রাখতে চাই আমরা ম্যানেজ করে নেব সিটটা

ঠিক আছে ঠিক আছে দাদা করে দিচ্ছি অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দাদা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ থ্যাঙ্ক ইউ